হ্যাঁ বলুন না বলুন আপনার অ্যাড্রেস হুম এই নিয়ে আপাতত মোটামোটি ডেঙ্গু কি ছড়িয়ে পড়েছে আপনার এলাকায়

মশাকে মারতে হবে আর এছাড়া রাত্রেবেলা আপনাকে হচ্ছে মশারি টাঙিয়ে শুতে হবে রাত্রে কি দিনে কি সব সময় বাচ্ছাদেরকে তেমন ফুল হাতা জামা পরিয়ে রাখতে হবে ফুল প্যান্ট ফুল হাতা জামা বিশেষ তেমন বাইরে বেরোতে দেওয়া যাবে না আশেপাশে তোমার জল জমতে ঘরের আশেপাশে বিশেষ করে জল জমতে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন ওইখানে ডাক্তারের সাথেই কথা বলুন